স্বর্গীয় বস্তু এবং মহাকাশ সংক্রান্ত যা কিছু সেগুলি চিরদিনই অপার রহস্যময় মানুষ যুগে যুগে আজও তার সেই রহস্য উদঘাটনে ব্যস্ত হয়ে রয়েছে এবং বিজ্ঞান প্রতিনিয়ত তার চর্চা করে চলেছে সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসেবে আমিও সেই যে অন্বেষণ এবং সেই যে চর্চা সেই চর্চার মধ্যে দিয়ে বিজ্ঞানীরা যা বলছেন বা জ্ঞানী ব্যক্তিরা যা বলছেন সেইগুলিকে পড়ে সেইগুলিকে জানার চেষ্টা করছি এইটুকুই মাত্র স্বর্গীয় বস্তু বা মহাকাশ বা ছায়াপথ যা কিছু সেগুলি বড়ই রহস্যময়